হ্যালো বলছি একটু ঝড়খালি আমার সঙ্গে যেতে চাই চ যাবি হ্যাঁ তা বাসে যাবি না অটোতে যাবি না স্কুটিতে যাবি হ্যাঁ আমি নিয়ে যাব কিন্তু তুই হেলমেট নিবি আর মোজা পরবি ঠিক আছে গ্লাভস পরবি হ্যাঁ আমি গিয়েছি আমি রাস্তা চিনি তো সেটা নিয়ে টেনশান করতে হবে না জানিস তো ওখানে ঢুকতে গিয়ে গেটের ধারে একটা খুব সুন্দর করে সাজানো আছে লোহার হাতি সাজানো আছে আবার ওখানে একটা বোর্ড আছে তার মধ্যে বিভিন্ন রকমের প্রজাপতির নাম আছে প্রজাপতির ছবি আছে ভেতরে গিয়ে ছোট্ট একটা চিড়িয়াখানার মতন আছে ওখানে বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে বিভিন্ন পশু পাখি আছে বাঘও আছে জানিস তো বিভিন্ন রকমের গাছও আছে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো দেখতে ভারি মজা লাগে ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে তুই চল আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব হ্যাঁ রে পাশে একটা ক্যাফে আছে সেখানে আমরা দুজন বসে একটু চা কফি খাব একটু বিরিয়ানি খাব আবার এই সাইডে অনেক দোকান আছে তাতে সফট টয়েজ পাওয়া যায় বিভিন্ন রকমের ক্যান্ডি পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় আবার ঝড়খালি নামে পেন আরও অনেক কিছু কলমদানি এটা সেটা অনেক কিছু কিনতে পাওয়া যায় চল সবাই মিলে আনন্দ করব আমি আর তুই দুজনেই যাব আরেকজন নিয়ে নোবো ঠিক আছে তাহলে আমি আর তুই অ্যাঁ ও সেই পিঙ্ক কালারের একটা আমার লং কুর্তি আছে আর জিন্স আছে ওইটা পরে যাব তুই

ঠিক আছে ওটা পরে যাস তাহলে দুজনের সেম হয়ে যাবে তো কটার সময় বেরোবি তাহলে তুই আমার সঙ্গে ওই ক্যানিং স্টেশনের কাছে দেখা করবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ

হ্যাঁ হ্যাঁ ও আমার স্কুটার ড্রাইভিং লাইসেন্স টাইসেন্স সব থাকে ডিকিতে ওটা নিয়ে তোর চিন্তা করতে হবে না হ্যাঁ হ্যাঁ রাখছি রাখ